আমি আমি নিজেও নাচ শিখি এবং অন্যদেরও নাচ শিখিয়েছি আমিই আমিও একজন স্যারের কাছে নাচ শিখি কিন্তু আমি আমাদের আমিও অনেকগুলো স্ট্রেজ প্রোগ্রাম করেছি যেগুলোয় অনেক ধরনের নাচও করতে হয়েছে এবং আমার কাছে একটা দায়িত্ব এসেছিল ওই জন্য আমি কারণ আমি নাচ শিখি বলে ও যারা নাচ শেখে না তাদের তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করব ওই জন্য আমরা সবাই মিলে একটা নাচ তোলার জন্য আমি অনেক মানুষও অনেক জন বা অনেক মানুষদেরকে ডেকেছিলাম আমার বান্ধবী বা বান্ধবী বা আমার বোনদের ডেকেছিলাম একটা স্ট্রেজ প্রোগ্রাম করব বলে ওই জন্য এবং তারা তো কখনও নাচ শেখেনি শেখেনি ওই জন্য তাদের নাচ প্র্যাকটিস করাতে গিয়ে অনেকটা ভুলও ও অনেক ভুলভ্রান্তি অনেক কিছুই হয়েছে হয়তো এগিয়ে কেউ এগিয়ে করেছে কেউ পরে করেছে কেউ পিছিয়ে গিয়েছে কেউ আবার দাঁড়িয়ে পড়েছে নানা রকম অভিজ্ঞতা এবং নাচ করতে গিয়ে কেউ আগে করছে কেউ পরে করছে বা কেউ পিছিয়ে পরছে বা কেউ পারছে না এরকম নানান কিছু ও অসুবিধা হয়েছে আর আমি নিজেও তো নাচ শিখি ওই জন্য আমি অতটা ঠিকভাবে পারছিলাম না কিন্তু আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করছিলাম তারপরে ওরকম করতে করতে অনেক প্র্যাকটিসের পরে আমরা ওই নাচটাও খুব ভালোভাবে কমপ্লিট করি এবং ওই নাচটা অনেকবার অনেকবার প্র্যাকটিস করি যাতে স্ট্রেজটা স্ট্রেজে আমরা খুব সুন্দরভাবে ওই নাচটা পরিবেশন করতে পারি এবং সবার যাতে ওই নাচটা খুবই ভালো লাগে এই জন্য আমরা অনেক অনেক পরিশ্রম করেও ওই নাচটা খুব ভালোভাবে তুলি এবং ওই নাচটা ভালোভাবে করি আমরা কত অনেক সমস্যা হয়েছে অনেকে নাচ শেখে না বা অনেকে করে না তাদেরও একটু সমস্যা হয়েছে সব কিছু মানিয়ে নিয়ে আমরা নাচটা কমপ্লিট করেছি